আমি গোঁসাইবাজারে ঠিকানা দিয়েছিলাম ড্রাইভারকে ড্রাইভার ভুল করে অন্য জায়গায় চলে গেছে আমি আবার কল করে বললাম যে এইখানের ঠিকানাতে আসতে